আমি কি ওলা সংস্থার সঙ্গে কথা বলছি আমি আসলে আপনাদের এখানে গতকাল রাত্রিতে ফোন করে একটি ক্যাব বুক করেছিলাম যে পরের দিন সকালে মানে আগামীকাল সকালে নটার সময় রাজারহাট থেকে যাব এই কারণে কিন্তু আমার হঠাৎ করে একটি কাজ পড়ে যাওয়ায় আমি রাজারহাট থেকে আপনার সাথে যেতে পারব না মানে আমি স্থানটা একটু পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কী প্রসিডিওর আছে কীভাবে ব্য ওটা চেঞ্জ করা যাবে সেটা যদি জানান তাহলে খুবই ভালো হতো আমি জায়গাটা পরিবর্তন করতে রাজারহাটের বদলে বসিরহাট থেকে উঠতে চাই কারণ আমার ওখানে একটু কাজ আছে তো আমি ওখান থেকে রাজারহাট থেকে বসিরহাটে চলে আসব তারপর ওই বসিরহাট থেকে আপনার সঙ্গে যেখানে যাওয়ার যেখানে আপনাদেরকে ডিসটেন্স দেখানো হচ্ছে যতটা ডিসটেন্স বা যেখানে যাব সেটা বলে দেব তো আপনি কী বলতে পারেন যে কীভাবে ওই জায়গাটা পরিবর্তন করা যাবে বা আপনাদের কি কোনো সমস্যা আছে তাহলে দয়া করে দেখুন যে এই জায়গাটা যাতে পরিবর্তন করা যায় নাহলে আমি খু আমি খুবই সমস্যার মধ্যে পড়ে যাব না হলে সঠিক টাইমে পৌঁছতে পারব না এর ফলে আমার ভীষণ সমস্যা হয়ে যাবে প্লিস অনুরোধ করছি আপনাকে দয়া করে দেখবেন যেন এই জায়গাটা পরিবর্তন করা হয়ে যায় অন্য কোনো কাজ থাকলে বা অন্য কোনো ক্যাব থেকে ওটা পাঠিয়ে দিন কিন্তু এই বুকিংটা খুবই বেশি প্রয়োজনীয় আমার কাছে তাই আপনার কাছে আমি অনুরোধ করছি যাতে খুব ভালোভাবে দেখা হয় যে ওই জায়গাটা পরিবর্তন করে দেওয়া হয় এটা একটু ভালোভাবে দেখবেন কারণ আমার নাহলে কাজটা আটকে যাবে তাই আমি আপনার কাছে আবারও অনুরোধ করছি যে জায়গাটা যেন বসিরহাটে চলে আসেন আপনি ওই সঠিক টাইমে